হ্যাঁ অবশ্যই আমি ভালো চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে দারিদ্রকে একটি বাধা মনে করি তার কারণ হলো কিছু কিছু সময় আমি নিজে দেখেছি আর মানুষের অনেক মানে অনেক দরিদ্র মানুষের অনেক কঠিন ব্যাধি হয় আর যেগুলো তারা মানে হাসপাতালে মানে আমাদের সরকারি হাসপাতালে সেগুলো ভালো চিকিৎসা হয় না তার কারও ছাড় সার সেগুলো হলো আপনার ক্যানসার ব্লাড ক্যানসার আপনার অনেক মানে বড় রকমের টিউমার নানা রকম আরও অনেক জিনিস আছে আর সেইগুলো হয়ে থাকে আর সেইগুলো আমাদের এই সরকারি হসপিটালে বা আমাদের কলকাতার কোনো হসপিটালে সেরকম চিকিৎসা হয় না ওগুলোর জন্য আমাদের যেতে হয় ব্যাঙ্গালোর আর ওখানটায় গেলে অনেক খরচা অনেক লাখ লাখ টাকার ওপরে খরচা ঠিক আছে ওই জন্য আমরা ওখানে যেতে পারি না আর দারিদ্র যাওয়ার লোকেরা ওখানে যেতে পারে না ওরা ওই জন্য তারা সেই মানে এ থেকে তারা বঞ্চিত হয় আর আমি চাই যে তারা যেন বঞ্চিত না হোক সরকারের কাছে একটাই আবেদন আপনারা এমন একটা জিনিস চালু করুন যাতে সমস্ত দরিদ্র মানুষরাও তারা যাতে সব রকম সেবা পায় সব রকম দামি সেবা তারা পায় আপনারা সেরকম একটা জিনিস চালু করুন তার কারণ হলো দরিদ্র লোকেরা কিছু দিন আগে আপনার টি ভিতে দেখিয়েছে মুর্শিদাবাদের নটা বাচ্চা মারা গেছে তারা অনেক দরিদ্র ছিল তারা অনেক পুষ্টির কারণে মারা গেছে আমি চাই যেন তা আর কারোর কোনো ক্ষতি না হয় সেই জন্য একটু দেখুন আর এই যে দরিদ্রতা আর অনেক মানুষের অনেক রকম মানে রোগ ব্যাধি হয় যেগুলো তারা আমাদের এখানে চিকিৎসা করতে পারে না সেগুলির জন্য তারা আবার অনেকে বিদেশেও যায় আমেরিকা ইংল্যান্ড অনেক জায়গায় যায় সেগুলো যাতে একটু আমাদের এখানে যাতে চিকিৎসাটা হয় সেই জিনিসটা দেখুন আর দরিদ্রদের একটু যদি পারেন আমাদের এখানে হসপিটালে একটু তাদের জন্য একটু চিকিৎসা ব্যবস্থা চালু করুন যাতে তারা চিকিৎসা ব্যবস্থা করতে পারে আর বেঁচে যেতে পারে একটু দেখুন